আমাদের মালদার কাছাকাছি কলেজগুলির মধ্যে গৌড় মহাবিদ্যালয় মালদা কলেজ ওমেন্স কলেজ কালিয়াচক কলেজ সামসি কলেজ এগুলি খুব নাম করা কলেজ আমি পড়াশোনা করেছি গৌড় মহাবিদ্যালয়ে এ সেই কলেজ কি আমার বাড়ি থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে সেখানে আমি সেখানে আমি হাঁটা পথেও পৌঁছোতে পারি অথবা বাড়ি থেকে বেরিয়ে আর টোটো বা অটোর মাধ্যমে আমি বা সাইকেলের মাধ্যমেই সেই কলেজে আমি পৌঁছোতে আমি পারি